ভারতের ইতিহাসে ব্রিটিশের শাসনকালটাই আমাদের ভারতের উপর অত্যাচারটা বেশি হয়েছে বলে আমার বেশি মনে হয় কারণ ভারতের উপরই ওদের প্রভাবটা বেশি পড়েছিল অনেক অত্যাচারও করেছিল তাও ওদের অত্যাচারটাই গুরুত্বপূর্ণ বলে আমার বেশি মনে হয়